হ্যাঁ দিদি বলছি যে এই তো শীতকাল এসে গেছে তো কই আপনার স্বামী তো কোনো ফোন টোন করছে না বেড়াতে যাওয়ার জন্যে বাস বুকিং তো করছে না না দিদি মানে প্রতি বছরই তো আমার বাস ভাড়া করেন তবু এই রকম করলে হয় সেটা বলে দেবেন যে খারাপ হচ্ছে একটু আগেরবারে তো পাহাড়ে গিয়েছিলাম তো পাহাড়ের রাস্তা তো একটু টলমল করবে দিদি সেটা তো আপনি জানেন ঠিক আছে বলছি দাদাকে একটু বলে দিলে ভালো হয় আমি দাদার কাছে কল করে একবার দেখবো দাদা কী বলে দাদার কাছে বললে যদি রাজী হয় যদি রাজি হয় তো ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করা যাবে রাখছি